প্রযুক্তির অগ্রগতিতে স্মার্টফোন সবার জীবনেই পরিবর্তন এনেছে এখনকার দিনে স্মার্টফোন ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না স্মার্টফোন ছাড়া আমরা ধরুন কোনো নতুন রান্নার রেসিপি শিখবো সেটাতেও দরকার স্মার্টফোন স্মার্টফোন না থাকলে প্রথমত কারো সাথে যোগাযোগই রাখা যাবে না আমাদের অবসর সময়ে আমরা সময় কাটাতে পারবো না এছাড়া রয়েছে আমাদের এখন টি ভি দেখার সময় হয়ে ওঠে না সেই জন্যে যা সিরিজ সিরিয়াল সিনেমা সব কিছুই আমরা ফোনের মাধ্যমে দেখি এবং তাছাড়াও রয়েছে বাইরে ঘুরতে যাওয়া বাইরে যদি কোথাও ঘুরতে যাই ট্রেনে যদি যাই আমাদের দেখতে হয় ট্রেনে এখন কোথায় আছি ট্রেনে কোথায় আছি সেটা দেখার জন্যে আমাদের প্রত্যেকের ফোনেই এখন তাকে হোয়ার ইজ মাই ট্রেন এই এই অ্যাপটি এই অ্যাপের দ্বারা আমরা দেখতে পাই যে আমরা কখন কোথায় কোন জায়গায় রয়েছি এর পরে আছে আমরা ট্রেনে সীট বুক করা হোটেল বুক করা কোথাও যদি ঘুরতে যাবো তার নানা রকম তথ্য আমরা আগের থেকে জানা এবং ফোনের মাধ্যমেই এখন আমরা আজকালকার দিনে টাকা পয়সা লেনদেন করে থাকি এবং এখন হাতে আমাদের ক্যাশ থাকে না গুগল পে ফোন পে ইত্যাদি ফোনের দ্বারাই আমরা এক জায়গার থেকে অন্য জায়গার জিনিসপত্র কিনতে পারি অর্থাৎ ফোন ছাড়া আমরা এখন অচল এবং প্রযুক্তি যদি না এগোয় এবং প্রযুক্তির যদি না এগোয় তাহলে আমরা অনেক পিছিয়ে থাকবো এবং প্রযুক্তি এগিয়েছে বলেই আমরা এত স্মার্ট হতে পেরেছি